বলছি গণেশদা বলছি আমা এখন এই গরমকালে কী কী ফল পাওয়া যাবে বলো তো আমার হুম হুম হুম আচ্ছা এ আমার জা র সাধ খাওয়াবো তো সেই জন্য করে এ ফলগুলো লাগবে আচ্ছা তুমি তুমি শাক শাক ওই শসা আচ্ছা শাকালু আঙুর লেবু এই সব পাঠিয়ে দাও হুম সাত রকম ফল না তুমি একটু পাঠিয়ে দাও না তোমার তো আমাদের বাড়িতে চেনা জানা আছে তোমার কাছের লোক

আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দাও

আচ্ছা পাঠিয়ে দেবো আর কী কী সবজি পাওয়া যাবে

আচ্ছা কিছু সবজিও পাঠিয়ে দিও ঠিক আছে

হ্যাঁ কিছু সবজিও পাঠিয়ে দেবে কেননা সবজি তো রান্নাবান্না করতে হবে

দুটি হ্যাঁ ঠিক আছে তাহলে সবজিগুলো পাঠিয়ে দাও হ্যাঁ তাহলে রাখছি

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফোনপে পাঠিয়ে দেবো হ্যাঁ গুছিয়ে হুম হুম আচ্ছা তাহলে রাখছি হ্যাঁ